আমার প্রিয় বাংলা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমি একটু বন জঙ্গল এসব পছন্দ করি তো পাহাড় আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মানেই তো তাই কত অজানা গাছ সম্বন্ধে জানতে পারি কত অজানা বন জঙ্গল কত অজানা পাখি কী বলব আবার পাহাড় নদী ওগুলো আমাকে ভীষণ টানে মনে হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়তে পড়তে আমি যেন কোন গভীর বনে একা বসে আছি মানে এত এত ভালো লাগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি আহা অপু আর দুর্গা কি সুন্দর ছোটবেলার ওদের যে গল্প বড় হয়ে অপু অপুর সংসার ওগুলো মানে কি বলব অনবদ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় সে তো কত সুন্দর একটা সিনেমাও হয়ে গিয়েছে কী বলব মানে সবথেকে সবথেকে আমি বহু লেখকেরই বই পড়েছি কিন্তু আমার সবথেকে পছন্দ হল বিভূতিভূষণ বন্দোপাধ্যায় আর এই রকম পাহাড় জঙ্গল নদী এসব ভালোবাসি বলে আমার কবি হল জীবনানন্দ ওহ জীবনানন্দের কবিতা আহা যেন প্রাণে বাজে খুব ভালো লাগে আর বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের লেখাও তাই জীবনানন্দর কবিতাও তাই দুটোই যেন আমার কাছে মনে হয় একই রকম কি বলব আর আর ওদের সম্পর্কে আমি আর বিশেষ কী বলতে পারব ওদের লেখা তো একদম যেন মানে মনে হয় যেন একদম ওরা খুব কাছের আমার এই